নবজাত বাচ্চা যখন হসপিটাল থেকে বাড়িতে আসে তাকে খুব ধুমধাম করে নিয়ে আসা হয় যদি ছেলে হয় তো তাকে বাড়িতে এমনিই তাকে প্রবেশ করা হয় বরণ করে নেওয়া হয় আর মেয়ে হলে লক্ষ্মী হিসাবে তার পায়ের দু আল দুটো পায়ে আলতা দিয়ে দেওয়ালে ছাপ নেওয়া হয় তারপর তাকে একটা আলাদা ঘরে রাখা হয় তার তখন আঁতুড় চলে তারপরে একুশ দিনের মদ্যে সেই বাচ্ছাকে বের করা হয় তারপরে তাকে তার চুল টুল কেটে দেওয়া হয় সবারই সবরকম অবশ্য নিয়ম থাকে না কেউ যদি ঠাকুরের কাছে মানত করে তাহলে সেই বাচ্ছা একবছর পর তার চুল কাটে তা নাহলে পরে সাধারণ নিয়মে একুশ দিনের মধ্যেই তার মাথা কামানো হয় তারপরে তার আঁতুড় চলে যায় তারপর সে সেই ঘর থেকে বেরিয়ে সবার কাছে থাকে তারপরে যদি মেয়ে হয় তারপরে তার ছ মাসে তার মুখেভাত দেওয়া হয় আর যদি ছেলে হয় সাত মাসে ও মুখেভাত দেওয়া হয় বিশাল বড়ো করে অনুষ্ঠান করা হয় অনেক লোকজনকে নেমন্তন্ন করা হয় এর মধ্যে একটা আনন্দ করা হয় তারপরেই যখন একবছর পূর্ণ হয় বাচ্ছা তখন তার জন্মদিন পালন করা হয় কেক কাটা হয় এইভাবেই নবজাত শিশুর প্রথম বছরটা এভাবেই চলতে থাকে